আমি যখন স্কুলে পড়তাম তখন আমার প্রিয় বিষয় ছিলো বাংলা কেন না বাংলার মধ্যে নাটক গদ্য পদ্য এগুলো পড়তে আমার খুব ভালো লাগতো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এবং কাজি নজরুল ইসলামের কবিতাও খুবই ভালো লাগত কাজি নজরুল ইসলামের কবিতার মধ্যেও আমি বিদ্রোহ কবি ছিলেন এবং যে কবিতাগুলো লিখেছিলেন সে কবিতাগুলোর মধ্যে এমন এমন ঘটনা মানে মনকে আকর্ষণ করতো উৎসাহ দিতো পড়তে খুবই ভালো লাগতো আর আর পড়ার মধ্যে একটা এনার্জি আসতো এবং মনটা সেই পড়ার মধ্যেই ঢুকে যেতাম কবিতার মধ্যেই ঢুকে যেতাম আর বাংলা আমার ফেবারিট প্রিয় বিষয় বাংলা পড়তে পড়তে মানে খুবই ভালো লাগতো বাংলা আমার মাতৃভাষা এবং আমি বাঙালি বাংলার মেয়ে এর জন্য বাংলা আমাকে খুবই ভালো লাগে অন্যান্য বিষয়ের থেকে বাংলা বিষয়টা একটু বেশি বেশিই প্রিয় ছিলো কেন না বাংলার অনেক কিছুই নাটক গদ্য পদ্য সবই মানে মন থেকে ভালো করে পড়লে একটা অন্যরকম ভাবনা চিন্তা সেই সময়ে চলে আসে আর নিজেকে মনে হয় যে না হ্যাঁ একদম অন্য দেশে চলে যাচ্ছি পড়ার বিষয়ে একদম পড়ার মধ্যে সেই তখন ঢুকে যাওয়া যায় আর বাংলার আর কাজি নজরুল ইসলামের কবিতাগুলো যখন পড়া হয় তখন একটা এমন দেশের প্রতি ভাব এতো মানে ভালোবাসাটা বেড়ে যায় সেটা কল্পনার বাইরে মানে কল্পনা করাই যাবে না যে হ্যাঁ কেমন মানে আমাদের কবি ছিলেন মানে ওনার জন্য যতোটাই ভাববো ততটাই কমই ভাবা হয়